হ্যালো জলওয়ালা বলছো এ কী জল দিচ্ছ এ শরীর খারাপ হয়ে গেছে আমার এই হসপিটালে যেতে হচ্ছে আমার এখন আপনার নামে তো কমপ্লেন করতে হবে আরে আপনি হাসছেন আমার ব্যাপারটা সিরিয়াসলি নিন ঠিকভাবে দেখুন আপনার জলের জন্য তো পুরো এলাকার মানুষ অসুস্থ হয়ে পড়বে সব পুলিশে কমপ্লেন করবে তো আপনার নামে হ্যাঁ দেখুন ব্যাপারটা কি সব ওষুধ মেশাচ্ছ হ্যাঁ এটা সিরিয়াসলি নিন কারণ জলটা হ্যাঁ এই ভুলটা আর কর করবেন না এরকম কেমিক্যাল টেমিক্যাল মেশাচ্ছ যেগুলো মানুষকে তো একদম মেরে দেওয়ার ব্যবস্থা করছে না একদম হ্যাঁ এ ব্যাপারে একটু সিরিয়াস নিন অ জলই সব তো

হুম কর্মচারীদের ভালোভাবে আপনি খেয়াল রাখুন ওরা কি সব মেশাচ্ছে ঠিক আছে ঠিক আছে